সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় অর্থনীতি বৃদ্ধি পেয়েছে যে সব শিল্পর মাধ্যমে বৃদ্ধি পেয়েছে সেই শিল্পগুলি হল মোবাইল শিল্প ইলেকট্রনিক শিল্প ইত্যাদি তারপরে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ডিজিটাল পেমেন্ট খুব ভালোভাবে সাহায্য করেছে ভারতীয় অর্থনীতিতে নতুন জোয়ার এনেছে